আমার প্রিয় লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেননা আমাকে ওনার বর্ণ পরিচয় এবং দ্বিতীয় ভাগ ধারাপাত এইসব বইগুলো আমাকে অনেকটাই সাহায্য করে পড়তে এবং লিখতে তার লেখা অনেকগুলো বইগুলি রয়েছে তার নামতা ধারাপাত এইসব রয়েছে আমার তার মধ্যে ওই সবথেকে ভালো লাগে বর্ণ পরিচয়ের কতগুলো গল্প যেমন রাম বাবু স্কুলে যায় না কেন কেন রাম বাবু খেতে চায় না কেন রাম বাবু ভালোভাবে পড়তে চায় না এইসব নিয়ে অনেকই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক লিখেছেন অনেকগুলো ইতিহাসের কাহিনিও আমরা বিদ্যাসাগরের এই লেখা থেকে জানতে পারি যেমন বিধবা বিবাহ আইন কী ভাবে রোধ করা হয়েছিল কারণ বিধবা বিবাহ আইন হচ্ছে বাচ্চাদের মেয়েকে বড়ো বুড়োদের সঙ্গে বিয়ে দিয়ে আর তার তাদের সঙ্গে পুড়িয়ে মারা হতো তাকে কী ভাবে রোধ করা হয়েছিল তার সম্পর্কে আমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানিয়েছেন সে সম্পর্কে আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এত ভালো লাগে আমি একজন ব্যক্তি হিসাবে লেখককে পছন্দ করি কেন লেখক আমাদেরকে অনেক কিছু জানিয়ে গিয়েছেন লেখক তার জীবন অনেকটাই আমাদের জন্য ভালো রকম কিছু লিখে গিয়েছেন জীবনের মধ্যে অনেক কিছু করেও গিয়েছেন তিনি আমাদের জন্য যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শান্তিনিকেতনটা অনেকটাই সুন্দর লাগে এবং অনেকটাই ভালো